আমার সংগ্রহের জিনিসগুলির জন্য আমি আমি অ্যান্টিসব বা কখনও ঘন ঘন যাই না কারণ সেগুলো কারণ আমি আর আমি যে জিনিসগুলো পাই হুকো টুকো বলো বা পাথর টাথরগুলো যেগুলো পাই সেগুলো আমি কোথাও গিয়ে দেখাই না বাই করেি না আমাদের বাড়িতে লোকুটো মেলে তাদেরকে দেখাই যে আমি এগুলো পাথরগুলো সংগ্রহ করেছি এগুলো পাথরগুলো সংগ্রহ করে আমি ওদেরকে দেখা ওরা বলে খুব সুন্দর হয়েছে আরও বাড়িতে অনেক প্রায় সময় অনেক লোক কুটুম আসে ঘুরতে আমাদের বাড়িতে ওই জন্য করে আমি আছি তারা বলে তোমার কাছে নাকি অনেক পুরোনো দিনের জিনিস রয়েছে তুমি নাকি সেগুলো ঘুরিয়ে পেয়েছো ঘুরিয়ে পেয়েছও সেই সেইরকমভাবে আমি অনেক আমি দেখাই এরকমভাবে আমার নদের ছেলেমেয়েরা অনেক আসে তারাও অনেক পড়াশোনা করছেন আমাকে বলে মামি তুমি যে পুরোনো জিনিস যে যে পাথরটাথরগুলো পেয়েছো সেগুলো সেগুলো দেখো আমাদেরকে আমি দেখি একটু কেমন পাথরগুলো ছিল আগেকার দিনে এগুলো আমি এরকমভাবে দেখাই তাই জন্য করে আমি সংগ্রহ করে এগুলো রেখে দিই কারণ জিনিসপত্র বা অ্যান্টিসেপ্টিকের জন্য আমি কোনো অ্যান্টিক পাই বা কোথাও যাই না এগুলো এ করে আমি অনেকে এ করেছি আরও মেলা টেলা থেকে আরও অনেক প্রাইজ পেয়েছি কারণ এই প্রাইজগুলো পেলে আমার নিজেই গল্প হয় যে আমি এমন সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর পুরনো দিনের জিনিস পেয়েছি আরও এগুলো অনেকে হয়েছে আমি কাউকে আরও বাইরে বা কোথাও যাই নাার বাড়িতে অনেক লোক কুটুম আসে আমি তাদেরকে দেখাই তারা বলে খুব সুন্দর হয়েছে আগে যে হুঁকোটু হুঁকো পেয়েছিলাম আমি হুঁকো পেয়েছি হুঁকোর দিয়ে ন গিয়ে মানুষ নাকি সব নেশা করতো খেত সব নাকি ও জন্য করে গুটুো পেয়েছে আমি সব নিয়ে রেখে দিয়েছি একটা ঘটাতে একটা আলমারিতে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি এরমভাবে আরও অনেক জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছি আমাদের বাড়িতেেরকম কুটুম আসলে তাদেরকে দেখাই যে আমি পুরোনো দিনে অনেক জিনিসপত্র পেয়েছি যেমন পাথর চুম্বক চুম্বক দিয়ে অনেক কিছু পেয়েছে তারা দেখে বলে খুব সুন্দর যখন যখন কোনো আমি যখন কোনো জিনিস পাই তখন সেগুলো সংগ্রহ করে রেখে দিই কারণ সেগুলো সংগ্রহ করতে আমার ভালো লাগে ওই জন্য করে আমি এসব সংগ্রহ করে রেখে দিই আর আমার এমনিতে সেগুলো সংগ্রহ করতে খুব ভালো লাগে